গ্রামাঞ্চলে সরকারি শাসনের অভাবের কারণে দুর্বল জনসেবা বিশেষ ভূমিকা পালন করে যদি গ্রামের মানুষগুলি শক্ত হয়ে তাদের অসুবিধাগুলি প্রশাসনের কাছে যেয়ে জানাতো এবং প্রশাসন সেটি নজর করে গ্রামে পাহারা দিত বা গ্রামে নিয়মাবলী চালু করে দিত মনে করতাম খুব ভালোভাবে পরিবেশটা চলত এই প্রশাসনিক দিকের কারণেই হয়তো পরিশবেশগত অবক্ষয় দেখা দিচ্ছে এবং স্বাস্থ্য বৈষম্যের ক্ষেত্রে প্রশাসনিক দিক থেকে বলা যায় যে তারা যদি এসে দেখত যে গ্রামের মানুষজন এই রকম অসুবিধার মধ্যে আছে তখন তাদের সেই ব্যবস্থা করা দরকার ছিলো এবং অপরাধীকে উপযুক্ত শাস্তি দিলে তাহলে গ্রামের মানুষ কোনো অপরাধ করতেও ভয় পেত সামাজিক অস্থিরতা যদি প্রশাসনিক দিক থেকে লক্ষ্য না রাখে তাহলে তা ধীরে ধীরে বেড়েই যাবে এবং মানুষ বিভ্রাটের মধ্যে পড়বে এবং রাজনৈতিক প্রান্তিকতা তো আরও বেশি দেখা দরকার তার কারণ রাজনৈতিক দিক থেকে যদি দলগুলি শক্ত থাকে তাহলে তারা গ্রামের অসুবিধাগুলি যেয়ে বিডি অফিসে বললে বা প্রাশা প্রশাসনিক জায়গায় বললে তাহলে তারা উপযুক্ত ব্যবস্থা নিতে পারে এবং জোর করে বললে উপযুক্ত ব্যবস্থা নিতে বাধ্য এতে গ্রামের মানুষের অনেকটাই উপকার হয় তাই আমি মনে করি গ্রামাঞ্চলে সরকারি শাসনের অভাবের কারণেই গ্রামের দুর্বলতা বৃদ্ধি পায়